হ্যাঁ আমি একটি বই পড়েছি যে বইটা আমি প্রথমে ভাবিনি আমার ভালো লাগবে কিন্তু শেষ পর্যন্ত আমার ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে বইটি ছিলো কবি কাজী নজরুল ইসলামের লেখা সঞ্চিতা যেটা আমি আমার জন্মদিনে গিফট পেয়েছিলাম বইটি বহুত দিন আমার পড়ার টেবলে পড়ে আছে হঠাৎ একদিন মনে হলো একটু পড়ে দেখি বইটি পড়ার পর আমার খুবই পছন্দ হয়েছিলো কবি কাজী নজরুল ইসলাম তার কিছু কবিতা যা এই বইটিতে রয়েছে এই কবিতাগুলোর মধ্যে দিয়ে আমাদের মতো পড়ুয়াদের মন ভীষণভাবে কেড়ে নেয় ভীষণভাবে ভাবিয়ে তোলে বইটিতে কিছু কবিতা রয়েছে যে কবিতাগুলো পড়লে কবিতার অনেক গভীরে পৌঁছে যায় কিছু কবিতা আমাদের মতো পড়ুয়াদের